প্রথমত আমি বাড়ি থেকে বেরনোর সময় মাথার মধ্যে ভেবেই নিই যে আজকে কী ছবি আঁকা যেতে পারে যেটা হতে পারে আপনার বাজারে কেনাকাটা করছে মানুষের ছবি বাচ্চারা খেলাধূলা করছে বা স্কুল যাচ্ছে অটোরিক্সা নিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে সেরকম ছবি বা বিল্ডিং বানাচ্ছে এরকম কোনো শিল্পের তো সেরকম কোনো বিশেষ কিছু হয় না তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যেরকমভাবে যেটা চোখে পড়ে সৌন্দর্যটাকে প্রকৃতির তো সেই প্রকৃতির সৌন্দর্যটাকেই আমি লাইভ ছবি হিসাবে তুলতে পছন্দ করি আমি আগেও বললাম যে আমি লাইভ ছবি আঁকতে বেশি পছন্দ করি তো সেই জন্যই আমি যাওয়ার পরে রাস্তায় বেরনোর পরে যেরকম ছবিটি আমি নিজের চোখের সামনে সৌন্দর্য বলে মনে করি বা আমার মনে হয় যে এটাকে আঁকলে আমার জিনিসটা অনেকটা দূরে যেতে পারে সেটাকেই আমি আঁকতে পছন্দ করি বা তুলে ধরার চেষ্টা করি এটাই হচ্ছে